হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন বলছিলাম ওই হেলথ ইন্সুরেন্সের ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম আপনার কাছে হেলথ ইন্সুরেন্সের কী কী প্ল্যান আছে নতুন বলুন তো আচ্ছা এটা আচ্ছা ইন

আচ্ছা ধরুন নিজের জন্য করলে মোটামুটি পাঁচ লাখে কেমন কী আমার বয়স একতিরিশ একতিরিশ বছর ধরুন কম হবে আচ্ছা আচ্ছা আর ফ্যামিলির করলে যেমন পার্সেন্ট অনুযায়ী কী পো বেশি পড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ই এই টাকাটা কি ইয়ারলি দিতে হবে নাকি মাসে মাসে এতে দেওয়া যায় আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার সাথে পরে যোগাযোগ করবো আবার এটা ঠিক আছে